হ্যালো হ্যাঁ বলুন কী সমস্যা আচ্ছা আর

ঠিক আছে তাহলে তো চেকআপের চেকআপের জন্য আসতে হবে না হলে বুঝব কী করে হ্যাঁ আছি দুবরাজদিঘি পূর্বপাড়া পারিশ মেডিকেল হল এখন তো রয়েছি কিন্তু প্রত্যেকদিন সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত থাকি

আমার পেশেন্ট আমার পেশেন্ট দেখার সাথে আপনার তো সাথ নেই আপনি কখন আসবেন বলুন হ্যাঁ নাম লেখাতে হবে ফোনেও লেখানো যাবে ফোনেও লেখানো যাবে ফোনেও লেখানো হবে হ্যাঁ ফোনে নাম লেখাতে হবে দিয়ে আসতে হবে আবার কী করবে দুশো টাকা দুশো টু হানড্রেড নাম লিখিয়ে চলে আসুন খোলা আছে তো যে কোনো মেডিকেল শপ থেকে কিনতে পাবেন যে কোনো মেডিকেল শপ থেকে কিনতে পারবেন

এখন আপনার রোগ দেখলাম না তাহলে কী করে আমি ওষুধের দাম বলব বলুন আপনার রোগই জানলাম না কী হবে আগে দেখি তারপরে তো আসুন চেক আপ করান তারপরে বলছি আমি একটা পর্যন্ত আছি আপনি একটার মধ্যে আসুন

হ্যাঁ বসব বসব বললাম তো প্রত্যেকদিন সোম থেকে শনি সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে জন্ডিস হলে আপনি সবসময় তেলেভাজাগুলো ছেড়ে খাবেন সেদ্ধ সেদ্ধ খেতে চাইবেন ঝাল মশলা কম খাবেন রোদে কম ঘুরবেন আপনার শরীরে রেস্টের খুব প্রয়োজন আর জল প্রচুর পরিমাণে খাবেন আখের রসটা খুব বেশি পরিমাণে খাবেন চিবিয়ে সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন আপনি তেল ঝাল মশলা বাদ দিয়ে ব্যাস এরকম করলেই হবে তারপর তার জন্য ওষুধও খেতে হবে শুধু খাবার রেসট্রিকশান মেনে চললে হবে না ডাক্তার দেখিয়ে ওষুধও খেতে হবে আপনাকে

আচ্ছা